আজ থেকে প্রায় একশো বছর আগে পৃথিবী যেমন ছিল তার থেকে এখন অনেকটাই উন্নত হয়েছে প্রযুক্তিগত দিক থেকে যদি দেখা যায় পৃথিবী অনেকটাই উন্নত হয়েছে পশ্চিমের দেশগুলি বিশেষ করে বড় বড় বিল্ডিং আইটি কোম্পানি চিকিৎসা ব্যবস্থার উন্নতি মৃত্যুহার কমেছে অনেক উন্নত হয়েছে কিন্তু পৃথিবী পুরোপুরি উন্নত সেদিনই হবে যখন পৃথিবীতে একটা মানুষও না খেয়ে ঘুমাবে না পৃথিবীতে এখনো অনেক মানুষ রয়েছে প্রতিদিন দুবেলা দু মুঠো খেতে পায় না অভুক্ত থেকে যায় তাদের কাছে পৃথিবী সেদিন উন্নত হবে যেদিন কেউ অভুক্ত শোবে না রাতে